আপনি কোনো বায়োগ্যাস প্ল্যান্ট দেখেছেন এটা কীভাবে মানুষকে সাহায্য করে হ্যাঁ আমি বায়োগ্যাস প্ল্যান্ট দেখেছি যেমন ধরুন গোবর সার গোবর সার থেকে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হয় এবং এটা কীভাবে মানুষকে সাহায্য করে এটা অনেক রকমভাবেই মানুষকে সাহায্য করে যেমন ধরুন বায়োগ্যাস একটা গোবর সার গোবর সার একটা চৌবাচ্চা কাটা হলো সেই চৌবাচ্চাটি সেই চৌবাচ্চাটিয়ে গোবর সারগুলো ফেলে দেওয়া হলো সেটা পচিয়ে অনেক দিন ধরে রেখে পচিয়ে সেটা গ্যাসের মতো তৈরি করা হলো যাতে সেখান থেকে একটা গ্যাস বেরোয় সেটা দিয়ে জ্বালানি হয় জ্বালানি বলতে রান্নার কাজে যেন কাজে লাগে যেমন ধরুন সেই চৌবাচ্চা থেকে অনেক দিন পচিয়ে দেওয়ার পর তার ফলে সে গ্যাসটা উৎপন্ন হয় উৎপন্ন হওয়ার পরে সেখান থেকে পাইপ বা নল জাতীয় কিছু একটা জিনিস দিয়ে সে উনুনের কাছে নিয়ে যায় বা ওভেনের কাছে নিয়ে যায় যাতে জ্বলতে আগুন জ্বলতে সাহায্য করে বা অনেকক্ষণই জ্বলে যাতে রন্ধনের কাজে সাহায্য করে এই করে মানুষের সাহায্য করে এ বায়োগ্যাস প্ল্যান্ট